আপনার অঞ্চলে অনুসরণ করা প্রধান ধর্মীয় ঐতিহ্য বা আচারগুলি কী কী আপনার ধর্মীয় রীতি নীতির একটি অংশ কী প্রক্রিয়াটি বর্ণনা করুন প্রার্থনা উৎসর্গ অনুষ্ঠান তীর্থযাত্রা এবং সবগুলি এখানে রয়েছে প্রার্থনা প্রতিদিন সন্ধ্যাবেলা মন্দিরে প্রার্থনা করা এবং উৎসর্গ কেউ কারোর নামে কিছু চাইলে সেখানে মন্দিরে উৎসর্গ করে মানত করা হয় এবং সেখানে অনুষ্ঠান যেহেতু নানা রকম অনুষ্ঠান আছে এবং এ অনুষ্ঠানগুলির মধ্যে সব কিছুই পড়ে এবং এ সেই অনুষ্ঠানগুলির মধ্যে তীর্থযাত্রা এবং তীর্থযাত্রার মধ্যে সব কিছু সব কিছু লুকিয়ে রয়েছে এখানে সব কিছু নিয়ে এই অনুষ্ঠান সব কিছু মানা হয়